ঝাড়গ্রাম জেলায় কর্মসংস্থান এবং জীবিকার প্রধান উৎসগুলি হচ্ছে প্রধান কৃষি তাছাড়া রয়েছে আমাদের জেলার মধ্যে শিল্প বা অন্যান্য পরিষেবা মূলক যে সমস্ত কাজগুলি রয়েছে তাছাড়া স্বকর্ম সংস্থান অর্থাৎ নিজস্ব ব্যবসা মানুষ সরকারি চাকরি কিন্তু বেসরকারি চাকরি অবশ্যই পছন্দ করেন কারণ চাকরি এমন একটি জীবিকা যাতে আপনার লস হোক বা লাভ হোক তাতে কোনো যায় আসে না আপনি আপনার বেতন ঠিকই পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ের শেষে আপনার প্রাপ্য টাকা আপনি ঠিকই পেয়ে যাবেন তাতে কোম্পানির লস বা লাভ হোক আপনার দেখার কোনো প্রয়োজন নেই তার মানে সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি অবশ্যই পছন্দ করেন আমি লক্ষ্য করেছি আমার জেলায় বেকারত্ব ভীষণভাবে বিরাজ করছে কারণ এখন প্রত্যেকটি বাড়িতে শিক্ষিত বললেই চলে এখন সকলেই শিক্ষিত অনেক ব্যক্তি রয়েছে যারা অনেক অনেক অনেক পড়াশোনা করার পরেও তারা ঘরের মধ্যে বেকার বসে রয়েছে এবং এইভাবে বেকারত্ব প্রচুর পরিমাণে বিরাজ করছে আমার জেলাতে আমার সুপারিশ তাদের কাছে তারাও যেন আমাদের প্রধান জীবিকা যে কৃষি ও সংশ্লিষ্ট পেশা যে সমস্ত রয়েছে অথবা তারা নিজেদের কিছু মূলধন ব্যয় করে নিত্য নতুন যে সমস্ত ব্যবসাগুলি রয়েছে সে সমস্ত ব্যবসার মধ্যে যোগদান করতে পারে